আমি দুর্গা পুজোর সময় ফ্লিপকার্টের সেল থেকে একটি ডাস্টবিন কিনেছিলাম ডাস্টবিনটি কেনার সময় আমি ভেবেছিলাম ডাস্টবিনটি হয়তো খুব একটা ভালো হবে না কারণ সেটি খুবই কম দামের মাত্র উনপঞ্চাশ টাকায় ডাস্টবিনটা আমি পেয়েছিলাম ডাস্টবিনটি আমার কাছে যখন হাতে আসে তখন আমি দেখি আমি প্রথমে আশা করেছিলাম যে ডাস্টবিনটি প্লাস্টিকের হবে কিন্তু আমি সেটি দেখি যে ডাস্টবিনটি প্লাস্টিকের নয় ডাস্টবিনটি ছিল ফাইবারের এমনকি সেটা পায়ে করে চাপ দিলিই ডাস্টবিনটি এমনিই খুলে যায় এটি কেনার পর আমি এক মাস বিগত ব্যবহার কোচ্ছি এখন আমি দেখছি ওই টাকার মধ্যে আমি ডাস্টবিনটি কিনে খুবই লাভ করেছি আমি খুবই সন্তুষ্ট ডাস্টবিনটি কিনে